আমাদের শহরে বাড়ি আমাদের কল আছে পানি আমাদের সব কাজেই লাগে গা ধোয়ার জন্য লাগে থালা বাসন ধুতে গেলেও পানি লাগে সবজি ফের চাল ধুতে গেলে আমাদের পানি পানি লাগে চাষের জন্য আমাদের পানি লাগে বিজ তোলায় যেরকম ফেলতে গেলে হচ্ছে পানি লাগে পানি না হলে হচ্ছে চাষ করা যায় না বীজ বড়ো হয় না ভালো ধানও হয় না তাই জন্য আমাদের পানি লাগে আমাদের হাঁস মুরগি ছাগল আছে তাদেরও পানির দরকার পানি ছাড়া তারাও বাঁচে না আমাদের পানি সব কাজেই লাগে সব কাজে আমাদের পানি না হলে আমাদের চলে না গা ধোয়ার জন্য ফের পানি খাওয়ার জন্য আমাদের না পানি সব সবসময় না খেলে আমাদের গলা শুকিয়ে যাবে তার জন্য পানি আমরা সবসময় ব্যবহার করি পানি না হলে আমাদের জীবন চল চলবে কী করে যেরকম হচ্ছে গিয়ে সব সময় হচ্ছে কি হাত ধোয়ার জন্যও পানি লাগে হাত হাতটা না পরিষ্কার করলে আমাদের পানি পানি না পানিতে না পরিষ্কার না করলে তাহলে কী করে হবে পানি তো আমাদের সব কিছুই পানি আমাদের সে সব কাজেই লাগে পানি না হলে হাঁস মুরগি কিছু খেতেও পারে না গুঁড়োও ছানা যায় না আটা মাখানো যায় না তাহলে পানি পানি না হলে আমরা কী কী করে ওসব করবো পানি তো আমাদের সব কিছুর কাজে লাগে পানি না হলে আমাদের আমাদের যেরকম বাচ্চাদের গা ধোয়াবার জন্য আমাদের পানি এক এক ডেকচি করে সবসময় লাগে